সব মানুষেরই ছোটোবেলার কিছু না কিছু স্মৃতি থাকে যেটা উহাদের জন্য খুবই প্রিয় কিন্তু আমার এই বাইশ বছর বয়স হয়ে গেছে কিন্তু আমার ছোটোবেলা একটা স্মৃতি আছে যেটাকে বলে বর্ণনা করা যায় না সেটা আমার জন্য খুবই প্রিয় সেই দিনটা ভোলা যায় না সেই দিনটি একটা ছিল আর এখনের দিনটি একটি আছে সেই দিনগুলোকে খুব মিস করায় আমি সেই দিনগুলিকে খুবই মিস করি পুরো পরিবারের সাথে সেই তিন বছর বয়সে আমি বাইরে ঘুরতে যাই আমাকে বাইরে নিয়ে যায় সেই দেওঘর গেছিলাম পুরো পরিবারের সাথে একবার ছোটোবেলার কিছু ছবি দেখে আমার চোখে জল চলে আসে সে স্মৃতিগুলো মনে করে খুবই খারাপ লাগে কি একটা সেই সুন্দর দিন ছিল কিছু পড়াশোনার ছিল না ঝামেলা এখন যেমন কাজের চাপ আছে কত জিনিসের চাপ আছে পরিবারের চাপ আছে সবার চাপ আছে কিন্তু সেই কম বয়সে সে পরিবারের সাথে আনন্দিত হয়ে মেতে ছিলাম সেই ছোটোবেলার ওই স্মৃতিগুলো দেওঘরের রোলার কোস্টারে ঘোরা নাগরদোলনাতে চাপা সেই স্মৃতিগুলো ভোলা যায় না পুরো পরিবারের সাথে ঘুরতে গিয়ে সে স্মৃতিগুলো মনে পড়ে এখন চোখে জল চলে আসে সেগুলো বলে বর্ণনা করা যায় না ছবিগুলো দেখে সে দিনগুলো খুবই আমি মিস করি এখনও সে দিনগুলো বলে বোঝা যায় না সে দিনগুলো খুবই মিস করি খুব মনে পড়ে